আজ আমি বাবুমশাই রেস্তোরাঁ থেকে সাতুরডাঙ্গায় দু প্লেট চিকেন সিক্সটি ফাইভ অর্ডার করেছিলাম কিন্তু খাবারটা নষ্ট হয়ে গিয়েছিলো গন্ধ খাবার আমাকে কেন দেওয়া হল